হ্যাঁ কী মাছ লাগবে আচ্ছা আচ্ছা বলছি যে রুই মাছ রুই মাছ নিয়ে যাবো কি

হ্যাঁ হ্যাঁ বড়ো বলছিলাম যে হ্যাঁ নিয়ে যাবো বলছিলাম যে দেশি মাছ বলতে কই ল্যাঠা কি নিয়ে যাবো কিছু আচ্ছা ঠিক আছে হ্যাঁ দুপুর কটার আমি যাবো আপনার মাছ কালকে পৌঁছে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একেবারে